বাগান করার জন্য আমি বৈশাখ মাসের শেষ পর্যন্ত অথবা আগস্ট মাসের প্রথম পক্ষে শুরু করেছিলাম এই সময় মাটির পরিমাণ এবং পরিস্কার উপযুক্ত থাকতে হয় এবং উচ্চ তাপমাত্রা এবং পর্যাপ্ত পরিমাণের আলো পর্যাপ্ত পরিমাণের আবহাওয়া থাকে আর যখন বাগান করার জন্য ঋতুময় উপযুক্ত নয় বা ঋতুময় বাগান করার জন্য সময় সীমিত হয় তখন অনুকূল মতো বাগান করা হয় এই পদ্ধতিতে বাগান শুরু করলে সম্পূর্ণ গাছ সুস্থ থাকে বেশিরভাগ উপযুক্ত মাস হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর এই সময়ই আমি সমস্ত বাগান করার গাছ লাগাই